প্রথমেই আসি চারকোল স্কেচ এবং পেনসিল স্কেচের পার্থক্যটা নিয়ে তো চারকোল স্কেচে কী হয় না চারকোলের যে পাউডার সেই পাউডারটি গোটা পেজে ঘষে নিতে হয় এবং তারপরে যেই জায়গাগুলো লাইট মানে লাইট সেড হয় সেগুলোকে রবার দিয়ে মুছতে হয় এবং যেগুলো যতোটা প্রয়োজন ডিপ হবে যতোটা প্রয়োজন মিডিয়াম হবে সেই অনুযায়ী চারকোল ঘষাঘষি করলে চারকোল স্কেচ মোটামোটি একটা কমপ্লিট তো হয়ে যায় এবার আসছি পেনসিল স্কেচের ক্ষেত্রে পেনসিল স্কেচে নরমালি কী হয় পেনসিল স্কেচে একটা ড্রয়িং করে নিতে হয় আগে এবং পেনসিল স্কেচের বিভিন্ন রকম পেনসিল থাকে যেমন হয় লাইট শেডের জন্য টুবি একটু ডিপের জন্য ফোর বি আর একটু ডিপের জন্য সিক্স বি এরম করে টেন বি পর্যন্ত পেনসিল হয়ে থাকে পেনসিল স্কেচে কী হয় না লাইট স্ট্রোকগুলো লাইট স্যাডোগু শেডগুলো লা টু বি পেনসিল দিয়ে বা ফোর বি পেনসিল দিয়ে দিয়ে দিলাম এবং যেগুলো ডিপ শেড হবে সেগুলো টেন বি বা এইট বি দিয়ে দেয়া যেতে পারে এবার আসি আমার কোনটা পছন্দ আমার পেনসিল স্কেচটাই পছন্দ কারণ চারকোল স্কেচে মোছামুছি চলে তবে খুব বেশি মোছামুছি করা যায় না একবারই যে শেডটা ডার্ক শেড দিতে হয় সেটা একবারই দিতে হবে এবং সেকেন্ড বারে কোনো ডার্ক শেডটা মোছার জন্য অপশান থাকে না ওই যে বললাম চারকোল পাউডারটা মোছামুছি করা যেতে পারে কারণ ওটা খুব ডার্ক হয় না তাই জন্যে এবং চারকোল যেহেতু খুবই ডিপ সেই জন্যে ডিপ শেডটাকে মুছতে অসুবিধা হয় সেই জন্যে আমি আমার দিক থেকে পেনসিল স্কেচটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি কারণ পেনসিল স্কেচে ভুল গেলে আমি নিজের মতো করে কারেকশান করতে পারবো কোথাও মনে হলো আমার এই জায়গাটা ডিপ শেডটা ঠিকঠাক মতো হচ্ছে না পছন্দ হচ্ছে না আমার মতো এবং ছবিতে মানাচ্ছে না তো আমি সেই ক্ষেত্রে সেটাকে মুছে একটু লাইট শেড করে নিতে পারি এটা যে যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আমার যে কারণগুলো বললাম এই কারণের জন্য আমার পেনসিল স্কেচটা খুবই ভালো লাগে